আমার বাড়িতে পানা হিসেবে অনেক কিছুই আছে পানীয় হিসাবে জল দুধ ঠান্ডা পানীয় হিসেবে কোল্ড ড্রিংকস গরমের সময় আমরা পানীয় হিসেবে পান করি এছাড়া গরমের সময় আমরা ভালোভাবে থাকার জন্য ওআরএস হিসেবে একটা পানীয় তৈরি করি নুন চিনি কাগজি এগুলো দিয়ে একটা শরবত বানাই সেটাকে আমরা পানীয় হিসেবে খেতে পারি আবার ডিহাইড্রেশন হলে সেটাকে পানীয় হিসেবে পান করতে পারি আমরা নিজেরাই বাড়িতে বসে ঘরে থেকে এগুলো বানাতে পারি আর এগুলো বানানো তো আমাদের পক্ষে খুবই সোজা বলে আমরা মনে করি তার জন্য আমরা এটাকে পানীয় হিসেবে ব্যবহার করে থাকি এছাড়াও হসপিটাল থেকে ওআরএস এনে শুকনো ওআরএস এনে বাড়িতে একটু ঠান্ডা টিউবওয়েলের জল দিয়ে সেটাকে বানিয়ে বোতলে করে রাখি সেটাকে আবার পানীয় হিসাবে আমরা ব্যবহার করতে পারি পানীয় হিসেবে খাই আবার দুধ আমরা দুধকেও পানীয় হিসেবে খাই দুধটাও আমাদের শরীরের পক্ষে খুবই ভালো খুবই উপকারী তাই আমরা দুধটাকে পানীয় হিসেবে ব্যবহার করি এছাড়াও আমরা শুধু কাগজি লেবুর জলটাকেও পানীয় হিসেবে ব্যবহার করি আবার কাগজি না দিয়ে নুন চিনির জলটাকেও ব্যবহার করতে পারি এগুলো সবই পানীয় হিসেবে আমাদের বাড়িতে আমরা তৈরি করি বা ব্যবহার করি